হ্যাঁ আমি বন্ধুদের সাথে রাইডিংয়ে গেছি আর রাইডিংয়ে যাওয়ার সময় সেটা নিয়ে আমাকে অনেক আগের থেকে পরিকল্পনা করতে হয় কোথায় যাবো কোন দিন যাবো সে একটা দিন ঠিক করতে হয় সেই দিন ঠিক করে তার আগের থেকে সেটাকে সময় বার করা সব কিছু কাজ গুছিয়ে রেখে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া এবং অনেক সময় আমরা বাইক নিয়ে ট্রিপে পাহাড়ের দিকে যাই পাহাড়ের দিকে গেলে তার আগের থেকে কেনা কাটা আর পাহাড়ে এই সময়টা অনেক ঠান্ডা থাকে তার জন্য কিছু জ্যাকেট টুপি মোজা এসব কেনাকাটি করা তারপরে বাইকটা ঠিকঠাক আছে কি না বাইকটাকে গ্যারেজে নিয়ে গিয়ে চেক আপ করানো যে বাইকের কোনো কিছু সমস্যা থাকলে সেটাকে আগের থেকে সারিয়ে রাখা এবং বাইকের ট্যাঙ্ক ফুল করে নেওয়া যাওয়ার আগে এবং এই ব্যস্ততা মাঝে মাঝে মানে ঘুরতে যাওয়া বা ট্রিপে যাওয়া সেটা সময় বার করতে হয় তার জন্য আগেই সব কিছু কাজ গুছিয়ে রাখা এবং সেই একটা দিন পুরো দিন বার করা সেটা করে নিতে হয়